রান্না করার সময় আপনি কোন পাত্রে এবং কাটলেরি ব্যবহার করেন এবং কেন আমি রান্না করার সময় সাধারণত বিভিন্ন ধরনের বাসনপত্র ব্যবহার করে থাকি যেমন কড়াই খুন্তি ডেকচি ইত্যাদি কেটলি এই যে কোনো সব সময় যে ক্ষেত্রে কড়ায় ব্যবহার করা হয় না ডিম ভাজার ক্ষেত্রে প্যান ব্যবহার করে থাকি মাংস রান্নার ক্ষেত্রে আমি কড়া ব্যবহার করে থাকি এ ভাত রান্নার ক্ষেত্রে আমি সাধারণত হাঁড়ি বা প্রেশার কুকার ব্যবহার করে থাকি আমি সাধারণত গ্যাসে রান্না করে থাকি এবং কাটলেরি ব্যবহার করি মাঝে মাঝে কড়াইয়ে আমার রান্না করতে বেশি ভালো লাগে কড়াইয়ে রান্না করলে অনেক সময় খাবারের স্বাদ আরও বেড়ে যায় রান্না করতে আমার খুবই ভালো লাগে রান্না করার পাত্রটি যদি স্টিলের আর টিনের হয়ে থাকে তাহলে খুবই অসুবিধে হয়ে থাকে অনেকে আবার অ্যালুমিনিয়াম কড়াও ব্যবহার করে থাকে আমিও অ্যালুমিনিয়াম কড়াতেই সাধারণত রান্না করতে পছন্দ করি রান্না করার সময় যেমন অনেকে জিনিসপত্র প্রয়োজন হয় তেমনি আবার কিছু কিছু জিনিসপত্র সময়ের সাথে সাথে আবার সব সময় কাজে লাগে না রান্না করার সময় যেমন ভাত রান্নার সময় হাঁড়িতে বা কুকারেই ভালো ভাত রান্না করা যায় ওই সময়েই কড়া ব্যবহার করা যায় না আবার মাংস রান্না করার সময় কড়াই ব্যবহার করা হয় সেই সময় হাঁড়িতে হয় না আমি রান্না করতে খুবই ভালো লাগে রান্না আমার শখ হিসেবে পরিচিত আমি কাটলেরির মাধ্যমেও রান্না করে দেখেছি কিন্তু এই বাসনপত্র ছাড়া আমার রান্না করতে একদম ভালো লাগে না